আমাদের গ্রামের স্থানীয় ঠাকুর দুর্গা ঠাকুর তো আমাদের গ্রামে যে দুর্গা পূজা হয় সেটা অনেক ধুমধামের সাথে পালন করা হয় আমাদের গ্রামে দুর্গা পুজোর পনোরো দিন আগে থেকে পুজোর প্রস্তুতি নেওয়া হয়ে যায় পনোরো দিন আগে থেকে আমাদের গ্রামে একটা ঢোল সানাই বলে একটা জিনিস আছে ওটা বাজানো হয় তো ওটা পনোরো দিন বাজে তারপর পঞ্চমী থেকে আমাদের পুজো শুরু হয় পঞ্চমী দিন সন্ধে থেকে সন্ধেতে পুজো দেওয়া হয় গ্রামে একটা নদী রয়েছে তো ওই নদী থেকে জল নিয়ে আসা হয় ওই নদী থেকে জল নিয়ে এসে ঠিক যে টাইমে পঞ্চমী পড়ে সেই টাইমে পুজো শুরু হয় গ্রামের প্রতিটা পরিবার থেকে প্রতিটা মানুষ ওই পুজোতে অংশগ্রহণ করে পঞ্চমীর দিন পুজো হওয়ার পর রাত্রিতে একটা সামাজিক অনুষ্ঠান থাকে যেমন ধরুন যাত্রা এরকম টাইপের একটা সামাজিক রীতি নীতি বাংলার যে রীতি নীতি তাকে আমাদের গ্রাম চায় সেই জিনিসটাকে ধরে রাখতে সেই জিনিসটাকে ধরে এগিয়ে যেতে তাই পঞ্চমী দিন সন্ধ্যাতে যাত্রাপালার আয়োজন থাকে তারপরে ষষ্টীর দিন ষষ্টীর দিন পুজো অনেকটা অনেকটা জাঁক জমক করে পুজোর শুরু হয়ে যায় তো সেই দিন কন্যা পুজো হয় প্রথমে তারপর দু পূজা হয় একটা মেয়েকে সাজিয়ে পুজো করা হয় তারপরে দূর্গা পুজো শুরু হয় পুজো পড়ার সময় যখন পুজোর টাইম আসে তখন ব্রাহ্মণ পরিবারের প্রতিটা মানুষ সেখানে আসে প্রতিটা গ্রামের প্রতিটা মানুষ সেখানে আসে পুজোটা শুরু হয় ষষ্টীতে ষষ্টী যায় তারপরে সপ্তমী আসে সপ্তমীর দিন প্রোস্ পুজো হয় প্রতিদিন আমাদের গ্রামের যে পুজো হয় সেই পুজোতে প্রতিদিন ছেদের ব্যবস্থা থাকে কিন্তু বেশিরভাগ যে ছেদটা সেটা হয় অষ্টমীর দিন না নবমীর দিন ছেদটা হয় নবমীর দিনে আমাদের গ্রামে অন্তত একশো ছাগল বলি দেওয়া হয় একশো ছাগলের বলি দেওয়া হয় সেই ছাগলগুলো সন্ধ্যা থেকে বিকেল থেকে বলি দেওয়া শুরু হয় বিকেল সন্ধ্যার ভিতরে বলি দেওয়া কমপ্লিট করে দেওয়া হয় তারপরে বিজয়ার দিন সবাই গ্রামের প্রতিটা গ্রামের মানুষ সেখানে সামিল হয় বিজয়াতে অনেক অনেক ধুম ধাম করে মাকে বিসর্জন দেওয়া হয় আমাদের গ্রামের ঐতিহ্য এটা যে ঠাকুরটা যতো দিন থাকে যতো দিন গ্রামে পুজো শুরু হয় তত দিন গ্রামের মানুষ কোনো বাইরে যায় না সেরকমভাবে কারণ আমাদের যে পুজোটা পুজোটাকে ঘিরেই আমাদের পুরো গ্রামের অনেক মানুষ অনেক মানুষ না প্রতিটা মানুষ ওই পুজোতে অনেক কিছু আশা নিয়ে আসে মায়ের কাছের মা কোনো দিন কাউকে খালি হাতে ফিরিয়ে দেয় না আমাদের গ্রামের যে পুজো হয় মা দূর্গা অনেক মহান কারণ মা দূর্গার যে বাহু সেটা হচ্ছে আঠেরো বাহু অনেকটা সাধারণত কোথাও হয় না এই পুজোটা এটা অনেক পুরোনো পুজো প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো বছরের পুজো এই পুজোটা আমাদের পূর্বপুরুষরা তাদের পূর্বপুরুষরা বহু বছর ধরে হয়ে আসছে এই পুজোটা যে রীতি নীতিতে আগে পুজো হতো সেগুলো এখনো মেনে সেই নিয়ম অনুযায়ী পুজো হয় পুজো শুরু হয় যখন আর পুজো যখন শেষ হয় এই টাইমগুলো যেরকম হিসাবে পাঁজিতে দেওয়া থাকে সেরকম হিসাবেই পুজোটা চলে